জীবনে সবথেকে ভালো কাজ আমি অনেক কিছুই করেছি অর্থাৎ অনেক লোকের সাহায্য করেছি এমনকী ধরো কেউ কোনো জিনিস পারছিল না তাকে সেই জিনিসটাকে শিখিয়ে দিয়েছি এমনকী তাকে যে সেই যেই জায়গাটায় কোনো কিছু পড়তে গিয়ে অসুবিধা হলো তাকেও আমি পড়ার দিক দিয়েও হেল্প করেছি এবং গর্বিত আমি সবথেকে বেশি একটা কাজের জন্যও হয়েছি সেটা মনে হচ্ছে আমি সবথেকে ভালো লাগে বলা যায় যে সাহায্য করা অর্থাৎ যে কোনো উপায়ে মানুষকে যতটা সাহায্য করা যায় সে ওষুধ দিয়ে হোক কী মেডিক্যাল লাইন দিয়ে হোক কী কোনো মানুষ বিপদে পড়েছে তাকে সেরকমভাবে সাহায্য করা হোক সেই অভিজ্ঞতা বলতে গেলে প্রথম ক্ষেত্রে একবার হাওড়া যাওয়ার সময় এই অভিজ্ঞতাটা খুব বেশি হয়েছিল অর্থাৎ যত আমি জনমানবের সঙ্গে বেশি করি তত বেশি অভিজ্ঞতা বাড়ে ওখানে গর্বিত বলে মনে হয় যে সে একটা লোক এসেছিল স্টেশনে যে কি না নিজের বাড়ি যাবে বলে ঠিক করেছিল কিন্তু সে প্রথমবার মানে ট্রেনে জার্নি করছে এবং সে অত জানে না যে কোন ট্রেন কোন লাইনে দাঁড়িয়ে থাকে এবং তাকে কোন ট্রেন ধরতে হবে সেই জন্য সে হতাশ হয়ে পড়েছিল কাউকে জিজ্ঞাসা করাতে হয়তো অনেকে কাজের চাপে সে হয়তো তাকে বলতে পারেনি সবাই এড়িয়ে চলে যাচ্ছিল কিন্তু আমি তখন সেই সময় তার পাশে গিয়ে দাঁড়াই এবং তাকে জিজ্ঞাসা করি যে ব্যাপারটা কী সে তখন বলে যে তাকে মেদিনীপুর যেতে হবে মেদিনীপুর যাওয়ার জন্য গাড়ি সে বুঝতে পারছে না যে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং আমি তখন তাকে বলি আচ্ছা ঠিক আছে তো আপনার কখন কখন যেতে হবে আপনার কোন সময় আর কি ঘর পৌঁছতে হবে সেই নিয়ে জিজ্ঞাসা করি সে তখন বলে যে আমার হাতে তিন ঘণ্টা সময় আছে তার মধ্যে আমাকে ঘরে যেতে হবে তো আমি তখন তাকে দেখি যে ট্রেন তো এখন এক ঘণ্টা লেট সুতরাং তাকে আমি বলি যে এখান থেকে ডায়রেক্ট ধর্মতলা যেতে এবং সেখান থেকে যে বাস পাওয়া যায় তাকে পুরো রাইট মেদিনীপুর নিয়ে চলে যাবে সেই বাসে ওকে চেপে যেতে এবং সে প্রথমে হতাশ হয় তারপরে আমি তাকে গাড়ি থেকে ট্যাক্সি নিয়ে আসি ওখানে ট্যাক্সিতে তুলে ট্যাক্সিওয়ালাকেও পর্যন্ত সঙ্গে করে গিয়ে ট্যাক্সি করে গিয়ে তাকে ধর্মতলায় নামিয়ে বাস স্ট্যান্ড থেকে তাকে বাসে তুলে দিই এবং সে ওই বাসে করে আরাম করে ঘর চলে যায় এবং মাঝ রাস্তায় আমি নেমে আবার ঠিক চলে আসি এবং তাকে বলে দিই বাস ড্রাইভারটাকেও বলে আসি যে একে পুরো ঘরে যেন নামিয়ে দিয়ে আসে এবং তারপর ঘর পৌঁছে লোকটি আমাকে ফোন করে বলে যে ঠিক আছে আমি ঘরে পৌঁছে গেছি এবং এই যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষজনকে সাহায্য করা এটা আমার জীবনে সবথেকে বড় গর্বের বিষয় বলে আমার মনে হয় এবং এই অভিজ্ঞতার কথা আমার চিরকাল মনে থাকবে